হ্যাঁ স্যার বলছি যে হ্যাঁ স্যার বলছি যে আপনাদের ওখানে হোটেলের রুম পাওয়া যাবে দেখুন একটা দিনের জন্য থাকব তো সেরকম ভালো একটা রুম চাই সব রকমের পরিষেবা পাওয়া যাবে এখন ঠান্ডার সময় ভালো পরিষ্কার মানে গায়ে দেবার জন্য গরমের জিনিস দেওয়া হবে তো ওখানে আচ্ছা বলছি যে যদি মাঝরাতে বা কোথাও কখনও সমস্যা বা এমার্জেন্সিতে আমি কোনো রকম সুবিধা পাব তো আপনাদের ওখান থেকে আর বলছি যে ওই আজকাল যে ভয়টা থাকে না হোটেলে ক্যামেরা ট্যামেরা থাকে তো সেসব ব্যাপার স্যাপার নেই তো এই বিষয়টা ও কে ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে দেখছি অসুবিধা নেই ঠিক আছে ও কে থ্যাংক ইউ